আমাদের পশ্চিম মেদিনীপুর জেলায় যে স্থানীয় ট্যুর গাইডগুলো রয়েছে তাদের প্রধান কাজ হল সমস্ত পর্যটকদেরকে সুন্দরভাবে প্রত্যেক এলাকায় ঘুরিয়ে তাদেরকে সমস্ত কিছু দেখানো এবং খুব ভালোভাবে প্রত্যেকটা জিনিসকে বোঝানো যে এই বস্তুটি বা এই দর্শনের স্থানটি কেন বিখ্যাত কি জন্য বিখ্যাত কত দিকে তৈরি হয়েছিল এই দর্শনীয় স্থানটি এর ব্যবহার বর্তমানে সংরক্ষণ এই সমস্ত ভালোভাবে বুঝিয়ে বলাই হল আমাদের স্থানীয় ট্যুর গাইডদের কাজ এছাড়াও আমাদের এলাকায় যে সমস্ত ট্যুর গাইড কোম্পানিগুলি রয়েছে সেইগুলি হল মনোজ ট্যুর গাইড কোম্পানি রিতেশ ট্যুরস এন্ড ট্রাভেলস এছাড়াও অনান্য এই সমস্ত ট্যুরস কোম্পানিগুলি আমাদের বিভিন্ন পরিষেবা প্রদান করে থাকে তাছাড়াও আমাদের কাছে প্রত্যেকটি পর্যটনস্থলকে সুন্দর ও উপভোগ্য করে তোলে সেইজন্য এই সমস্ত ট্যুর গাইডদের প্রতি আমাদের অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করা খুবই নমনীয় এছাড়াও আমরা যে যে সমস্ত দর্শনীয় স্থানগুলি ঘুরি কোন মন্দির বিখ্যাত রাজবাড়ি এছাড়াও কোন বিখ্যাত ইংরেজদের আমলে নীলকুঠি এই সমস্তগুলিকে ভালোভাবে স্পষ্টভাবে বলা কোন ট্যুর গাইড ছাড়া কারোর পক্ষেই সম্ভব নয় যেমন আমাদের এলেকায় একটি নীলকুঠি রয়েছে এটি ইংরেজদের আমলে নীল চাষ হত সাধারণ মানুষের ওপর অত্যাচার করে সেই সমস্তকে বোঝা সাধারণ কোন পর্যটকের পক্ষে সম্ভব নয় একজন ট্যুর গাইডই ভালোভাবে সাধারণ মানুষকে বোঝা বঝাতে পারে তাই ট্যুর গাইডের ভূমিকা অপরিসীম